হ্যাঁ আমি ছোটোবেলায় আমার স্কুলের পেন্টিং শিখেছি আমি পেন্টিং করতে খুব ভালোবাসি আমি আমার স্কুলের দিদিমণির কাছে খুব মনোযোগ দিয়ে পেন্টিং শিখেছি দিদিমণি আমাদের সকল ছাত্র এবং ছাত্রীদের খুব মনোযোগ দিয়ে পেন্টিং শিখিয়েছে কিছু বছর আগে আমাদের পাড়ায় রক্তদান শিবিরে আমি পেন্টিং প্রতিযোগিতায় নাম দিয়েছি এবং সেই পেন্টিং প্রতিযোগিতায় আমি ফার্স্ট হয়েছি পাড়ার রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিলো সেখানে বাচ্ছাদের দৌড় প্রতিযোগিতায় আঁকা প্রতিযোগিতায় হাড়ি ভাঙ্গা ইত্যাদি আরো খেলা আয়োজন করা হয়েছিলো সেখানে আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম পুরস্কার আমি পেয়েছি